আমি বাজারে যাই বাজার থেকে একটা ডাস্টবিন বালতি কিনে নিয়ে আসি এবং সেই ডাস্টবিন বালতিটার মধ্যে একধারে রেখে দিই এবং তাতে যা আবর্জনা বাড়িতে আনাজের খোলা যেসব বেরোয় আমি ওটায় রাখি এবং পরপর রাখতে থাকি পরপর হচ্ছে আমার প্রতিদিন হচ্ছে কি একটু একটু করে ময়লা বেরোয় প্রতিদিন আমি ওই বালতির মধ্যে সযত্নে রেখে দিই ঢাকা দিই এবং যদি না রাখতাম তাহলে হয়তো কুকুর বিড়াল নিয়ে যেত বা অন্য জায়গায় রাখলে সেগুলোকেও পচা গন্ধ বেরোতো সেগুলো হতেও আশেপাশে পচা দুর্গন্ধ বেরিয়ে যেত সেই জন্যে ওই বালতিটা রেখেই আমি একটা জায়গায় রাখি এবং প্রতিদিন ওই ডাস্টবিনওয়ালা আসে এবং ডাস্টবিনে ফেলে দিই এভাবে এরপর বালতিটা ধুয়ে ঘরে রাখি এইভাবে আমি আমার বালতিটা কম দামেও পাই এইভাবে আমার আবর্জনা নোংরা ওই বালতির মধ্যেই রাখতে শুরু করি